দশ থেকে দশ লক্ষের মধ্যে পাঁচটি সংখ্যা হলো ছেষট্টি হাজার ছয়শত ছিয়ানব্বই তিন লক্ষ ছত্রিশ হাজার ছয়শত ছিয়াত্তর সাত লক্ষ তেষট্টি হাজার চারশত পঁয়ত্রিশ ছেষট্টি হাজার নয়শত নিরানব্বই অষ্টআশি হাজার আটশত উননব্বই